যারা কৃষক আছেন তারা যদি পশুপালন না করে তাহলে খাদ্যও অভাব হয়ে যাবে তখন সমন্বয় ঠিকঠাক ঘটবে না যারা পোলট্রি পালন করে তারা যদি ঠিকঠাক পোলট্রি পালন না করে যেমন বড় বড় অনুষ্ঠানে চিকেন দরকার হয় এগুলো সরবরাহ হবে না যারা গরু পালন করে দুধের জন্যে তারা যদি ঠিকঠাক গরু পালন না করে দুধ সরবরাহ হবে না আর দুধ সরবরাহ যদি না হয় দুধের সঙ্গে যে খাদ্যগুলো তৈরি হয় সেগুলোও সরবরাহ হবে না এইভাবেই একে অপরের সঙ্গে জড়িত আর যদি সরকার যারা পশু পালন করে তাদের যদি একটু সা টাকা দিয়ে অর্থ দিয়ে সাহায্য করেন এবং পশুদের খাদ্য দিয়ে তারা এরকমই আলাদা কিছু সুবিধা দিত তাহলে পশুপালনটা আরও ভালো আকারে ভালোভাবে হতো